ভারতে খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসগুলি হল সেগুলি হল যে পূজা অর্চনা করা পূজা অর্চনা বা বারো মাসে তেরো পার্বণ ভারতের সংস্কৃতিতে ইতিহাসের একটি বিশেষ বিশ্বাসের জায়গা যেমন এখানে প্রায় পূজা আর্চা লেগে থাকে বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করে নানা ভাষা নানা জাতির নানা ধর্মের মানুষ বসবাস করে তাই এখানে বিভিন্ন ধর্মের মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো বা সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আলাদা আলাদা বিভিন্ন ধর্মের হওয়ার ফলে এখানের মানুষেরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক চর্চা করে থাকে এবং অন্যান্য সংস্কৃতির তুলনায় ভারতের যে বিভিন্ন সাংস্কৃতিক উপায় আছে সেগুলো আলাদা তার কারণ বিদেশের সাথে যদি আমরা তুলনা করি বিদেশে সাধারণত খ্রিস্ট ধর্ম বা অন্য ধরনের ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষ বসত করে কিন্তু ভারতে এগুলো ছাড়া আরও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে তাই সকলের সাংস্কৃতিক ঐতিহ্য আলাদা এবং যে যার যে দেবতাকে পুজো করে বা যে যেভাবে পূজিত হয় তারা সেভাবেই পুজো করে এবং তাদের ওপরে তারা সেই বিশ্বাস নিয়েই চলে